পোলট্রি পণ্য প্রক্রিয়াকরণের জন্য সাধারণ পদ্ধতিগুলি অবলম্বন করে থাকি যেরকম যেগুলি মোটামুটি হলো হ্যাচারিতে পোলট্রিগুলো পালন করি তাদেরকে দানা শস্য এবং জল খাওয়ানো হয় তার মান ভালো থাকে তাদেরকে ওজন বাড়ানোর জন্য যে সমস্ত কেমিক্যাল বা রাসায়নিক পদ্ধতিগুলি জলের সাথে প্রয়োগ করা হয় তার ফলে সেখানে কিন্তু তার গুণগত মান খারাপ হয়ে যায় এবং যখন মানুষ সাধারণত মাংস হিসাবে খায় তখন তখন আমাদের শরীরে শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না কারণ সেখানে সেখানে কিন্তু রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে তাদের ওজন বাড়ানোর জন্য সেখানে একটা সাধারণ বা প্রকৃতির নিয়মে পোলট্রি মুরগির ওজন দু কেজি ওজনের হতে সময় লাগে প্রায় দু থেকে তিন মাস সেখানে মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে ওজন বাড়ানো হয় ইঞ্জেকশান প্রয়োগ করা হয় এইভাবে চূড়ান্ত পণ্যের গুণমানকে প্রভাবিত করে